টিভি সম্পর্কে যেমন খারাপ বিষয় আছে তেমন অনেকে ভালো বিষয় আছে আমি খারাপ দিকটি বেশি লক্ষ্য করি কারণ টিভিতে অনেক বাচ্চা ছেলেরা যা কার্টুন আর দেখে অনেক সিরিয়াল দেখে যেগুলি তাদের উপযুক্ত সময় নয় সে যে যথা সময় যথা কাজ করলে হয়তো জিনিসটা ভালো হয় কিন্তু এখনকার যুগে টিভি জিনিস টিভিটিতে সবাই এখন এমন নেশা হয়েছে যাতে যারা টিভিতে ও এখন সব জিনিসই দেখে টিভি দেখলে মানুষের চোখের সমস্যা হতে পারে সামনাসামনি দেখলে এরকমও কথা জানা যায়